ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের মধ্যে যোগাযোগের জন্য বাংলা ভাষা অনেকাংশেই বিরাট ভূমিকা পালন করে বাংলা ভাষা যোন যাদের আঞ্চলিক ভাষা এবং মাতৃভাষা সেই কারণে আদান প্রদান করতে সুবিধা হয় ব্যবসার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং সে কারণে বাংলা ভাষাও অনেক ক্ষেত্রে যোগাযোগের সম্পর্ক রাখে তো বাংলা ভাষাতে মানুষ যেরকম নিজের ভাষা বুঝতে পারবে পড়তে পারবে সে সেটা তাদের ক্ষেত্রে আরও সহজ সরল হয়ে যাবে জিনিসগুলো আদান প্রদানের ক্ষেত্রে সে জন্য সা এবং সাংস্কৃতিক বিনিময়ে নিজেদের এক ভাষার তারা মর্যাদা রাখতে পারবে সঠিক তথ্য প্রদান করতে পারবে সেই জন্য বাংলা ভাষা অনেকটাই গুরুত্ব রাখে